হ্যালো হ্যাঁ আমি উবের চাইছি উবেরের হ্যাঁ ভাড়া জানতে চাইছি হ্যাঁ আমার একটা শর্ট ট্রিপ আছে আমি দুটো ক্যাপাসিটির গাড়ির ভাড়া জানতে চাইছি ফোর সিটারে কত সিক্স সিটারে কত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমি হ্যাঁ ঢাকুরিয়া থেকে হাওড়া যাব কত বলছেন ফোর সিটার হাজার আর সিক্স সিটার চোদ্দশো আচ্ছা ঠিক আছে আমি জানতে চাইলাম আমি তাহলে আমি সিক্স সিটারটাই বুক করছি বুঝেছেন হ্যাঁ আপনি দুটোর সময় আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগবে এই ঘণ্টা দেড়েক ঠিক আছে আমি ওটাই জানতে চেয়েছিলাম ঠিক আছে থ্যাংক ইউ